আমার এলাকায় প্রধান মিডিয়া বা বিনোদনের শিল্প বলতে এখন হচ্ছে শপিং মল যেটা মাল্টিপ্লেক্স এবং সেখানে লোকেরা যেতে বেশি পছন্দ করছে ইয়াং বয়সের ছেলেমেয়েরাও সেখানে যেতে বেশি পছন্দ করছে আগেকার দিনে যেমন সিনেমা হল ছিল একটা নর্মাল এখন সেটাকে বিভিন্নভাবে উন্নত করা হয়েছে এবং সেখানে বিভিন্ন আধুনিক প্রযুক্তিমানের যন্ত্র পাতি লাগিয়ে সেটাকে আরও যাতে মানুষের মানুষকে আকর্ষিত করে সেই হিসেবে সেটিকে তৈরি করা হচ্ছে এবং বর্তমানে সুইমিং পুল এবং বিভিন্ন ধরনের রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে আধুনিক মানের যেখানে বাইরে থেকে মানুষজন এসেও এখানে যেন আকর্ষিত হতে পারে সেইভাবেই চেষ্টা করা হচ্ছে প্রযুক্তি চলছে